গত এক দশকে ভারতের অর্থনীতি বিশালভাবে বিকাশ বিকশিত হয়েছে এই অর্থনীতি বিকশিতের কারণ হলো বর্তমানের যুব সমাজ এই যুব সমাজ যেমন তাদের তাদের যুবশক্তিকে কাজে লাগিয়ে ভারতের অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে সাহায্য করছে তেমনি মা এই স অর এই ও এই অর্থনীতির প্রভাবে বা দেশের অর্থনীতিও অনেকটা বাড়ছে এই অর্থনীতির পড় প্রভাবের পরেই মানুষ সমস্ত জিনিসকে তার হাতের মুঠোয় নিয়ে নিয়ে এসেছে এবং তাদের এই অর্থনীতির প্রভাবে মানুষ দূর থেকে দূরান্তে এমনকি মহাকাশেও পাড়ি দিচ্ছে এই ডিজিটাল যুগের ক্ষেত্রে মানুষের য মানুষের টাকা পয়সার যোগাযোগের ক্ষেত্রে অনেক কিছু সুবিধাও হয়েছে উদাহরণস্বরূপ আমরা বোল বলতেই পারি কোনো পেশেন্ট যদি হসপিটাল ভর্তি থাকে থাকে তাহলে পূর্বে আমরা তাদেরকে ক্যাশে টাকা না দিলে সেই কাজ হতো না কিন্তু এখন আমরা তাদের আমাদের ফোনের মাধ্যমে আকাউন্ট থেকে আকাউন্ট পেমেন্ট করে সেই কাজ সহজেই করে মানুষ মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে তাছাড়াও এখনকার মানুষ তাদের সাথে টাকা পয়সা নিয়ে না না ঘুরেও তাদের ফোন বা ফোনপেয়ের মাধ্যমে টাকা পয়সা দিয়ে বা দিয়ে অনেক সময়েই ক্যাশলেস ইন্ডিয়া গড়ে তুলছে এছাড়াও এটিএম কার্ড বর্তমান সমাজের দিন বা ডিজিটাল ইন্ডিয়ায় পেমেন্টের ক্ষেত্রে অনেক কিছু সাহায্য করে এক অনেক কিছু সাহায্য করে থাকে এই এর ফলে মানুষের ক্ষেত্রে অনেকটা রিস্ক কমে আসে এবং মানুষের মানুষ তার জীবন জীবিকাকে আরো উন্নত থেকে উন্নতর পর্যায়ে নিয়ে চলেছে